আমার বাড়ির সামনে একটি বাগান আছে সেই বাগানে ছোটো থেকে দেখতাম ওরা গাছ লাগায় বা সেখানে নার্সারির মতো সেট সেখানে গাছ বিক্রিও করে তো সেখান থেকে আমার ইচ্ছা জাগে যে আমিও একটা বাগান তৈরি করবো তারপরে দেখতাম আমাদের বাড়িতে আমার বাবা মা ওইখান থেকে ছোটো ছোটো চারা নিয়ে এসে এ গাছ লাগাচ্ছে সেটা দেখেও আমার খুব ইচ্ছা করতো যে আমিও বাগান তৈরি করবো তো আমি যখন একটু বড়ো হলাম তখন আমাদের বাড়িতে প্রচুর বড়ো বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছের বাঁশ লোককে দিয়ে কাটিয়ে বেড়া তৈরি করালাম বেশ বড়ো বেড়া তৈরি করেছিলো পুরো জায়গাটা ঘিরে সেখানে নারকেল গাছ আম গাছ কলা গাছ পেয়ারা গাছ আরও অনেক রকম গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো ধীরে ধীরে বড়ো হতে লাগলো আমি প্রত্যেক দিন সকালে এবং বিকালে জল দিতাম বা মাটি মাঝে মাঝে গাছের গোড়াতে মাটি খুঁড়ে দিতাম বা কখনও কখনও গাছের গোড়াতে সার দিতাম বা গাছের নিচে যখন ওই ঘাস টাষ বিভিন্ন রকম জঞ্জাল জমতো সেগুলো আমি পরিষ্কার করতাম এরকম করে করে আমি গাছের পরিচর্যা করতাম আমার খুব ভালো লাগতো সকাল বিকেল দু টাইম আমি গাছের পরিচর্যা করতাম এবং রেগুলার গাছে জল দিতাম এর ফলে গাছগুলো সুন্দরভাবে বড়ো হয়ে উঠেছিলো এবং বড়ো হওয়ার ফলে গাছে ফলে ভর্তি হয়ে গেয়েছিলো সেই ফলটা খাওয়ার পর এতো মনে আনন্দ লেগেছিলো সে মানে বলা যাবে না কারণ নিজের হাতের তৈরি গাছ তাতে আবার ফল আম গাছ পেয়ারা গাছ নারকেল গাছ বিভিন্ন রকম ফল হয়েছিলো সেই ফলগুলো আমরা বাড়িতে খেতাম বা কখনও কখনও পাড়া প্রতিবেশী তাদেরকেও দিতাম তারা খেয়েও খুব বাহবা দিতো বাহ তোদের গাছের ফলটা তো খুব সুন্দর গাছের পেয়ারাটা তো খুব মিষ্টি বা আমটা তো খুব মিষ্টি এটা যখন বলতো আমার খুব ভালো লাগতো এবার কখনও কখনও আমাদের বাড়িতে আত্মীয় স্বজন আসতো তো তখন তাদেরকেও দিয়ে পাঠাতাম তারাও খুব খেতো আবার সেই ফল কখনও ঠাকুরকে দিতাম আমাদের বাড়িতে যে ঠাকুর আছে গোপাল আছে হনুমানজি আছে তারপরে নারায়ণ শিব এই বিভিন্ন রকম যেমন বাড়িতে ঠাকুর থাকে তাদেরকেও দিতাম ঠাকুর ঠাকুরের পুজো করতাম ফল দিয়ে খুব ভালো লাগতো তো নিজের হাতের বানানো গাছ এবং তাতে ফল তার আনন্দটাই আলাদা